গ্রাম্য এলাকায় শিক্ষাব্যবস্থা বিশেষ চাহিদাপূর্ণ শিক্ষার্থীদের জন্য অপর্যাপ্ত সহায়তার সমস্যার সমাধান করছে কিভাবে না বিনামূল্যে বই দেওয়া হয় সব ধরনের বই দেওয়া হয় যেমন বাংলা ইংরেজি ভূগোল ইতিহাস পরিবেশ ইত্যাদি সমস্ত বিষয়ের বই বিনামূল্যে দেওয়া হয় এবং বিদ্যালয়ের সংখ্যাও বৃদ্ধি করতে হবে বিশেষ চাহিদাপূর্ণ শিক্ষার্থীদের জন্য এছাড়াও আধুনিক শিক্ষার প্রযুক্তি আগেকার দিনের গতানুগতিক শিক্ষা থেকে বেরিয়ে এসে আধুনিক শিক্ষার যে প্রযুক্তি সেই প্রযুক্তি গ্রহণ করা খুবই প্রয়োজন এছাড়াও বিশেষ চাহিদাপূর্ণ শিক্ষার্থীদের জন্য বৃত্তি বার্ষিক বৃত্তি প্রদান করা উচিত এছাড়াও বলা যায় যে গ্রাম্য এলাকার যে বিশেষ চাহিদাপূর্ণ শিক্ষার্থীরা রয়েছে তাদের যথাযথ অবকাঠামো এবং সম্পদের প্রাপ্যতা নিযুক্ত করা খুবই দরকার বলে মনে করি তো বিশেষ চাহিদাপূর্ণ শিক্ষার্থীদের জন্য এই যে সহায়তা এই সহায়তার সমাধান করতে হবে